মানুষ এখন খুব আধুনিক হয়ে গেছে আর সেটা করে দিয়েছে চোখ খুলে দিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া তাই গুণগত মানটাও অনেক বেড়েছে আর আমরা বুঝতে পারছি কোনটা ঠিক কোনটা ভুল দৃষ্টিভঙ্গিও নানানভাবে পাল্টেছে তাই গুণগত মানটা অনেক উন্নতি করেছে তাছাড়া আমাদের এখানকার শিল্পের আগেই তো একটা বিশাল বড়ো মান ছিল যার জন্য আন্তর্জাতিক স্তরে যাতে আমরা উন্নতি করতে পারি সেটারও লোকের সেই চিন্তাধারাটাও বদলেছে মানুষের সার্বিক চিন্তাধারাটা খুব সাংঘাতিকভাবে বেড়ে গেছে বলে নানানরকম ভাবে মানুষ উন্নতি করার চেষ্টা করছে আর করছেও যার জন্য গুণগত মানটা সাংঘাতিকভাবে উন্নতি করেছে